হ্যালো হ্যাঁ শোনো না বলছিলাম যে সামনেই তো বুধির থানের মন্দিরের পুজোর দিন এসে গেলো তো সেই মন্দিরের পুজো নিয়ে আলোচনা করতে হবে তারপর একদিন মিটিং ডাকতে হবে পাড়ার সবাইকে নিয়ে আমরা তো ধরো প্রতিবেশী আমাদেরকেই তো মিলেমিশে সবটা করতে হবে সেটাই হ্যাঁ সেটাই আগেরবার তো ঘোষদা তাও একটা মিটিং ডেকেছিলেন সমস্তকিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু এবার তো দেখছি কারোর নিজে থেকে উদ্যোগ নেওয়ার কোনও বালাইই নেই তাই আমি না পেরে আর তোমাকে কল করলাম হ্যাঁ তো শোনো না বলছি যে তাহলে পরশুদিনে সন্ধ্যেবেলায় পাড়ার সবাইকে একটা মিটিং ডাকা হোক সবাইকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো আর শোনো না রাইমা বলছি যে পুজোর ভোগ পুজোর সামগ্রী সমস্ত কিছু কেনা এইসমস্ত কিছুর দায়িত্ব তো একজনের ওপর দিতে হবে তো তুমি কি মনে করো কার ওপর এই দায়িত্ব দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো উনি সত্যিই খুবই পারদর্শী এইসমস্ত ক্ষেত্রে আর বিচক্ষণও বটে এরকম কাজ করতে পারবে এরকম একজনকেই আমাদের বাছাই করতে হবে তাই না আর সবথেকে বড় ব্যাপার যেটা মূর্তি আনা তারপর মন্দিরের ভোগ তৈরি করা তার জন্য রাঁধুনি ঠিক করা এই সমস্ত কাজের দায়িত্বও একজনকে দিতে হবে আর সবথেকে যেটা বড় কথা পুজোটা এবার কোথায় করা যায় বলো তো বুধির থানের মন্দিরের ভেতরে করা যাবে নাকি বাইরে উঠোনের মধ্যে পুজো করা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো রাইমা আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকের মতো রাখি পরের দিন আবার কথা হবে